হ্যাঁ আমি অবশ্যই দশ থেকে দশ লাখের মধ্যে পাঁচটি সংখ্যা বলতে পারবো প্রথমটি হলো নয় লাখ নব্বই হাজার আটশো তিন তিন লাখ ছাপ্পান্ন হাজার তিনশো পাঁচ আট লাখ বিরানব্বই হাজার আটশো নয় দশ হাজার একশো দুই তেরো হাজার তিনশো পঁয়ষট্টি